আমি মাংস খেতে ভালোবাসি তাই আমার মাংস রেসিপিটা খুব পছন্দ হয় এবং তাতে আমার এত এতও পছন্দ হয় কেন গিয়ে মাংস আমি নিজে এমনিতেই সব দিনেরই মাংস খাওয়া পছন্দের এবং আমার ছেলেমেয়েও মাংস খেতে ভালোবাসে ওই জন্য আমাদের বাড়িতে মাংসটাই বেশি হয় আর এতে কিন রেসিপিটা আর এতে আর বেশি কিছু রান্না করতে হয় না একটা তরকারি রান্না করলেই একটা তরকারি মাংসের ঝোল ভাত করে দিলেই সবারই পছন্দ হয় এবং মেয়েদের রান্না করতে গিয়ে অনেক প্রচুর পর কষ্ট হয় তাই জন্য তারা একটা তরকারি একটা জিনিসই পছন্দ আর মাংসটা এমন আমি কষি এমন কষে কষে রান্না করি মাংসটা খেতে সবারই পছন্দ হয় এবং মাংসটা মানে এত আমার হাতে সবাইয়ের সবাই বাড়ির সবাই পছন্দও করে আমি খুব তেল মশলা না দিলেও কম করে তেল মশলা দিয়েও মাংসটা আমার খুব মনের মতন রান্না হয় আর এতে আমি খেয়েও পছন্দ করি আর সবাইকে খাইয়েও আমি সব গিয়ে বাড়িতে এলো আমার মনে হয় যে কাকে কি রান্না করে দেবো তার থেকে মাংস করে দিই মাংসটা আমি নিজেও খেতে পছন্দ করি এবং সবাইকে খাওয়াতেও পছন্দ করি না মাংসটা করলে করলে আমায় এমন এত এত সুন্দর করে রান্না করলে সবাই মানে পছন্দ হয় মাংসটাকে কড়ার গায়ে ভালো করে তেল গরম করার পর একটু ফড়ং টড়ং দিয়ে যখন জিরা ফড়ং লঙ্কা আরে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আরে দিয়ে যেমন মাংসটা রান্না করি সবাই খেতে সুস্বাদুও বলে আর আমার মা হাতের রান্নার মাংস রান্না খেয়ে সবার পছন্দও হয় এবং খুশিও হয়